হ্যালো কেমন আছেন দাদা আমিও ভালো আছি অনেক দিন দোকানের দিকে আসেন নি এতো দিন পর আসছেন আজকে মনে পড়লো এতো দিন পর হ্যাঁ চিনতে পারবো না আপনি তো রেগুলারের খদ্দের ছিলেন আগে আমার হ্যাঁ সেটাই তো হুম ওই কদিন কোথায় অনেক দিন তো হলো তখন আমার সেই ছোটো গুমটি চা দোকান ছিলো সেটা থেকে কতো কি হয়ে গেলো এতো দিন পরে বলছেন হ্যাঁ কেটে যাচ্ছে আর কি আমারও

হ্যাঁ করতে হয়েছে অনেক পরিশ্রমের ফল এখন হ্যাঁ তখন তো ছোটো দিয়ে শুরু করেছিলাম এখন এরপর সব রকমই রাখছি চা পানের সাথে ফাস্টফুডেরও কিছু করছি মাঝে মাঝে সপ্তাহে দু তিন দিন করে বিরিয়ানির আইটেমও করা হয় মানে একটা রেস্টুরেন্টের মতো করার চেষ্টা করছি আর কি যদি আরও সুযোগ পাই তাহলে একটু বড়ো সড়ো রেস্টুরেন্ট করে দেবো ভাবছি না কমপ্লিট হয় নি বলতে কি হয়ে গেছে সবই এবার রেস্টুরেন্টের মতো পুরোপুরি চালু করতে পারছি না তো রেস্টুরেন্ট যেমন রেগুলার সব কিছুই পাওয়া যায় সেরকমটা তো হচ্ছে না টাইম লাগবে কিছু একটু তাহলে এবার হয়ে যাবে হ্যাঁ তো কোথায় কাজে গিয়েছিলেন ও আচ্ছা আসেন নি অনেক দিন এইবার যখন বাড়িতে আছেন তাহলে আসবেন প্রত্যেক দিন একটু দেখাশোনা দেখে যাবেন আমার দোকানটা একটু দোকানটা ওই তো চার পাঁচ বছর হলো আচ্ছা ও যখন এসছিলাম তাহলে আমি হয়তো থাকি না তো থাকি নি তখন এবার আসবেন না তখন থাকবো অবশ্যই হ্যাঁ তখন হয়তো কোনো রকম কাজে গিয়েছিলাম এখন দোকানটা আরও বাড়ানোর চেষ্টা করছি আর কি প্রথমে গুমটি ছিলো চা পান ছিলো তারপরে আস্তে আস্তে আরও কিছু আইটেম বাড়ালাম তারপরে এখন ভাবছি পুরোপুরি রেস্টুরেন্টের মতো করবো রেস্টুরেন্ট নাহলে ক্যাফে একটু করার চেষ্টা করবো আর কি দেখা যাক কি হয় হ্যাঁ অনেক পরিশ্রম করতে হয়েছে তো এই রকম করার জন্য অনেক পরিশ্রমের ফল চেষ্টা করছি আরও বাড়ানোর সকলে আর যেই তারপরে আরও বাড়ছে হচ্ছে সবই আপনাদের দয়ায় খদ্দেররা যদি এসে নাম করে তবেই তো আরও খদ্দের আগ্রহে আসবে আমাদের দোকানকে

আমরা যতোটা পারি আচ্ছা আসবেন আমরা যতোটা পারি চেষ্টা করি খাবারের কোয়ালিটি মেনটেন করার তা সত্ত্বেও যদি কখনো ভুল হয়ে যায় সেটা আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করি দেখবেন আসবেন সময় করে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আসবেন হ্যাঁ ঠিক আছে রাখছি